হ্যাঁ আমার আমি সাধারণ মেয়ে আমার হয়তো বড়ো সোড়ো ক্যামেরা নেই আমার ছোটোই ক্যামেরা আছে ঘুরতে গেলে ওই ক্যামেরায় ছবি তুলে বাবা মার সাথে বা বন্ধুবান্ধবের সাথে একটা ভালো জায়গা ফুল গাছের সাথে ভালো জায়গায় গেলে গাছ বিভিন্ন রকমের গাছই আছে একটা ফুল গাছের সাথে সাধারণ জায়গার সাথে বিভিন্ন সাধ আমি তো সাধারণ মেয়ে অত অত পড়াশোনা জানি না অতো কিছু অতো কিছু নিয়ে অতো জায়গায় ঘুরতেও যায় না সাধারণ মেয়ে অত জায়গায় ঘুরতে যায় না আর কি বন্ধু বান্ধদের সাথে এ ঘুরতে যাই পিকনিকে গিয়েছিলাম তখন আমি সাধারণের ফোনে দিয়ে ছবি তুলেছি অত পড়াশোনা আমি জানি না পড়াশোনা তো ঘুরতে গেলে ছবি তুলি বাব মার সাথে বন্ধুবান্ধবের সাথে পিসি জেঠার সাথে এবং অনেকজনের সাথেই ছবি তুলেছি আর কি অত বড়ো সড়ো ক্যামেরা কি আমরা চালাতে পারবো